হ্যাঁ আমার স্কুলে লাইব্রেরি আছে এই লাইব্রেরিতে আমি যেসব বই ছোটোবেলায় পছন্দ পড়েছি বা পছন্দ করতাম সেগুলো হলো গল্পের বই উপন্যাস বই হ্যাঁ বিভিন্ন ধরনের নাটকের বই যেমন কবিতার বই আমার কবিতা হিসেবে হঠাৎ দেখা কবিতাটি খুবই প্রিয় এবং সেই কবিতাটি আমি বহুবার পড়েছি আর উপন্যাসের বই হিসেবে দেবদাস রজনী তারপরে ঘরে বাইরে গোড়া এই উপন্যাসগুলি আমি পড়েছি